আমার কিছু স্থানীয় সাংস্কৃতিক অভিজ্ঞতা বলছি যা পর্যটকরা পশ্চিমবঙ্গে যাওয়ার সময় উপভোগ করতে পারে যেমন খাবার নাচ ইত্যাদি হস্তশিল্প ছৌ নাচ বাংলার শাস্ত্রীয় নৃত্য কিংবা দই বড়া কাঠি রোলস ইত্যাদি নিয়ে আমি বলছি হ্যাঁ আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যা সেটি হলো পর্যটকরা আনন্দ আনন্দ উপভোগ করতে পারে যেগুলোর মাধ্যমে ধরো যেমন পশ্চিমবঙ্গে এসে নানা ধরনের তারা খাবার দেখতে পাবে এতে যেমন জয়নগরের মোয়া শক্তিগড়ের ল্যাংচা ইত্যাদি আরো অনেক রকমের খাবার আছে যেমন কলকাতার বিরিয়ানি বিখ্যাত হায়দ্রাবাদের বিরিয়ানি নানা ধরনের বিরিয়ানির দোকান আছে এইসব খাবার নানা ধরনের নানা চাইনিস খাবার সব খাবার এখানে পাওয়া যায় যেমন সেই সব খাবার তারা উপভোগ করতে পারবে হাতে বানানো আচার নানা ধরনের আচার প্রায় সব জিনিসেরই আচার পাওয়া যায় এখানে কোনো মেলা ইত্যাদি উৎসব হলে সেখানে পাওয়া যায় এবং ওই সেই কোনো মেলা হচ্ছে কোনো যদি কোনো জায়গায় একটা মেলা হয় সেখানে নানা ধরনের খাবার থাকে নানা ধরনের নাচ হয় হস্তশিল্প যেমন হাতের জন্য কাঠের জিনিস বিক্রি হয় তারপর হাতে তৈরি চা আর কাপ প্লেট ইত্যাদি সব কিছু বিক্রি হয় এবং তারপর ছৌ নাচ ইত্যাদি তো হয়ই এবং এছাড়াও যে রোলস পাওয়া যায় কাঠি রোলস পাওয়া যায় সেইগুলো নানা সবাই উপভোগ করতে পারে এইভাবে পশ্চিমবঙ্গে পর্যটকরা ঘুরতে এসে খুবই আনন্দ উপভোগ করতে পারে